পশ্চিম বর্ধমান জেলায় পালিত প্রধান সাংস্কৃতিক উৎসবগুলো অনেকগুলোই রয়েছে তার মধ্যে ধর্মীয় ক্ষেত্রে যেটা আছে সেটা আমাদের এখানে স্থানীয় রাসযাত্রা আছে চেরাপুর শ্রী মদনগোপাল জীউয়ের মন্দিরে এটা অনুষ্ঠিত হয় আর জাতীয় স্তরে আমাদের রবীন্দ্রজয়ন্তী পালিত হয় আন্তর্জাতিক স্তরে বলতে গেলে আন্তর্জাতিক ভাষা দিবস একুশে ফেব্রুয়ারি এটা পালিত হয় এই তিনটে উৎসবের তাৎপর্য মোটামুটি বলতে গেলে প্রথমে যে ধর্মীয় রাসযাত্রা উৎসব পালন করা হয় আমাদের জায়গাটার নাম হচ্ছে হিরাপুর মদনগোপাল জীউ মন্দির প্রাঙ্গন এই প্রাঙ্গনে শ্রী শ্রীকৃষ্ণ রাধার রাসলীলা সম্পর্কিত যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের একটা বাস্তব চেহারা আমরা সেদিন প্রত্যক্ষ করি সেই উৎসবে আমার সক্রিয় অংশগ্রহণ না থাকলেও মোটামুটি আমি আগ্রহী এবং এই আগ্রহ থাকার দরুণ আমরা এই ধর্মীয় উৎসবটাকে মানে মিলনের উৎসব হিসেবে রূপ দিতে আমরা চেষ্টা করি সর্বতোভাবে চেষ্টা করি আমি এবং এই সর্বতোভাবে বা সর্বাঙ্গীণ এই উৎসবটার সর্বাঙ্গীণ চেহারা আগামী দিনে প্রত্যেকটি মানুষের কাছে শুধু আমাদের অঞ্চল নয় আমাদের অঞ্চলের সীমানা অতিক্রম করে এটা যাতে সর্বজনীন হয়ে ওঠে তার জন্য আমাদের কিছু কাজকর্ম আমরা আগামী দিনে ভেবেছি সেটা ইতিমধ্যেই আমরা অনেক সভা অনুষ্ঠানে বিবৃত করেছি কিন্তু এইখানে অত নিখুঁত নিখুঁতভাবে বলার স্কোপ নেই সেই জন্য বলতে পারছি না এর পরে আসছে আমাদের রবীন্দ্র জয়ন্তী উৎসব আমরা ছোটবেলা থেকেই এই পশ্চিম বর্ধমান জেলায় স্কুল জীবন থেকেই রবীন্দ্র জয়ন্তী জন্মজয়ন্তী পালনের সঙ্গে অভ্যস্ত পরিচিত অভ্যস্তর থেকে বলা ভালো পরিচিত এই পরিচিতির সূত্রে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালন যেভাবে করি যে তার দিনটিকে স্মরণ জন্মদিনটিকে স্মরণ করে রাখার জন্য বা স্মরণীয় করে তোলার জন্য আমরা তার কিছু দিশা নির্দেশিত দিক তার কিছু নির্দেশিত বিষয় আমরা পাঠ করে নিয়মতান্ত্রিক উপায়ে ওটা শেষ করে দিই কিন্তু আমাদের এই নিউ জ জন্ম বার্ষিকী পালন করতে গিয়ে আমরা ফিল করেছি যে শুধুমাত্র এই জন্ম রবীন্দ্র জন্মজয়ন্তী পালন নিছক আনুষ্ঠানিকভাবে কিছু কথা বলে বা প্রতিকৃতিতে মাল্যদান করে শেষ করে দেওয়াটাই আমাদের সর্বশেষ বা রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের যথার্থ রাস্তা বলে মনে হয় না এটা করতে গেলে আমরা আগামী দিনে আমাদের অনেক ধরণের পরিকল্পনা আছে যে পরিকল্পনাটার মূল কথা হচ্ছে যে উই হ্যাভ টু রিড রবীন্দ্রনাথ অ্যাজ আ এলিমেন্টারি এডুকেশন এবং সেই জন্য রবীন্দ্রনাথকে জানতে গেলে রবীন্দ্রনাথের যে চিন্তাভাবনা সেই চিন্তাভাবনার সার্থক রূপায়ণ এই যে চেহারাটা এই চেহারাটা আমাদেরকে সকলকে উপলব্ধি করতে হবে এবং এই উপলব্ধি করার পরেই আমরা রবীন্দ্র জন্মজয়ন্তী পালনের সার্থকতা খুঁজে পাবো এবং এই তাৎপর্যটা আমাদের প্রত্যেকটি স্কুল জীবনে ছাত্র জীবন থেকে শুরু করে আমরা ব্যবহারিক জীবনে রবীন্দ্রনাথের জন্মদিন পালনের প্রয়োজনীয়তা বা তাৎপর্য উপলব্ধি করব এবং আগামী দিনে পশ্চিম বর্ধমান জেলায় রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী পালনের যে নতুন চেহারা সেই চেহারাটা আমরা ক্রমশ এটা দেখা যাবে এখন থেকে সেই কোন কর্মসূচী পালনের আগে তার তাৎপর্য এটা জানা থাকতে পারে কিন্তু তাৎপর্যটার বাস্তব রূপ বাস্তব চেহারা সময় দেবে সুতরাং সময় এলে সেটার আমরা প্রদর্শন করতে পারবো